আমি পুরুলিয়ার আমদিয়া থেকে অযোধ্যা পাহাড় যাওয়ার জন্য একটি ক্যাব বুক করতে চাই সেই ক্যাবটি বুক করার জন্য আমি ড্রাইভারের রেটিং এবং ক্যাব সার্ভিস সম্পর্কে সমস্ত কিছু তথ্য জানতে চাই